নতুন রেসিপি সম্পর্কে জানতে আমি টিভি শো অনুসরণ করি সুদীপার রান্না ঘর এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো আমি অনুসরণ করি এছাড়া ফেসবুকেও অনেক চ্যানেল রয়েছে যেগুলো আমি অনুসরণ করি যাদের রান্নাগুলো আমার খুব ভালো লাগে আসলে আমি এই চ্যানেলগুলোকে বা এই টিভি শোগুলোকে অনুসরণ করি কারণ একটাই আমি নিজে যেমন খেতে পছন্দ করি তার সাথে আমি রান্নাও করতে খুব বেশি পছন্দ করি এবং রান্না করে মানুষজনকে খাওয়াতেও খুব পছন্দ করি আমি প্রত্যেক দিন একই খাবার খেতেও পছন্দ করি না আর খাওয়াতেও পছন্দ করি না আর আমার সাথে থাকতে থাকতে আমার বাড়ির লোক বা আমার আশেপাশের লোকেরাও ঠিক এই রকমই হয়ে গিয়েছে যে তারাও নতুন নতুন জিনিস চেষ্টা করে বা নতুন নতুন জিনিস খাওয়ার চেষ্টা করে বা তারাও স্বাদ নিতে চায় এই জন্য আমি এই টিভি শোগুলো অনুসরণ করি আমি ইউটিউব দেখে আমি প্রথমে বিরিয়ানি করতে জানতাম না কারণ মানুষ তো সব কিছু জানে না তো আমি বিরিয়ানি করতে জানতাম না সেক্ষেত্রে আমি ইউটিউব চ্যানেল সার্চ করলাম এবং সেখানে কী কীভাবে বিরিয়ানি রান্না করছে কীভাবে রেসিপি ওইটা দেখাচ্ছে সেইগুলো খুঁজে খুঁজে দেখলাম এভাবে এক দুটো চ্যানেল দেখার পর আমি এক দিন চেষ্টা করলাম বাড়িতে এবং আমি বিরিয়ানি করেছিলাম সেদিন প্রথম দিন খুব সুন্দর হয়েছিল খুবই সুন্দর আমার বাড়ির লোক সেই স্বাদটা গ্রহণ করে তারাও খুব আনন্দ পেয়েছিল এবং তারপর আমি এক দিন খুব ওই বিরিয়ানিটা অন্য আরেকটা চ্যানেলে দেখলাম এবং তার সাথে আরও কিছু নতুন উপকরণ সেখানে যোগ করেছিল এর ফলে আমি ওই নতুন উপকরণগুলো দ্বিতীয় বার যখন বাড়িতে চেষ্টা করেছিলাম সেই টেস্টটাও যা হয়েছিল সেই টেস্টটা যেন কোনো রেস্তোরাঁর স্বাদকে হার মানিয়ে ছিল এবং আমার বাড়ির লোক খেয়ে বলেছিল যে কত ভালো তুমি রান্না করেছ এইগুলো এছাড়া বিরিয়ানি ছাড়া আমি নতুন নতুন বিভিন্ন রকমের রান্না করতে খুবই পছন্দ করি এবং এই কারণে আমি টিভি শো বা ইউটিউব চ্যানেলগুলোকে বেশি অনুসরণ করি ওই সব রান্নার রেসিপির জন্য কারণ আমি রান্না করতে খেতে এবং খাওয়াতে সবই পছন্দ করি